আমার এলাকার লোকেরা সাধারণত দক্ষিণেশ্বর কালী মন্দির এবং কালীঘাটের মন্দির পরিদর্শন করেছেন কালী মন্দির হিসাবে দক্ষিণেশ্বরের গুরুত্ব অনেক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে পুরোহিত হিসাবে ছিলেন এছাড়া কালীঘাটের কালী মন্দির একান্ন পীঠের একটি পীঠস্থান হিসেবে গুরুত্বপূর্ণ